আধুনিক বিশ্বে মানুষের জন্যে আর্থিক দক্ষতা বলতে এখানে মেধার কথা বোলা হয়েছে এইখানে তো ও অনেকেই আছে যে এখন তো অনেক মানুষই অনেক রকমভাবেই অর্থ উপার্জন করছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম তার পরে হচ্ছে রিলস বানাচ্ছে আর হচ্ছে আর্থিক দক্ষতা বলতে এইভাবে তারা হচ্ছে অনেক অর্থ উপার্জনও করছে এ তাছাড়া হচ্ছে ইসরোর বিজ্ঞানীরা অনেকেই অনেক ধরন ও অনেক রকমভাবেই অর্থ উপার্জন করছে এখন মানুষ খ মানে নেটের দুনিয়ায় অনলাইন অনলাইনেও অনেক রকমভাবে মানুষ কাজ করে অর্থ উপার্জন করছে এই সব এই রকম এইগুলোই গুরুত্বপূর্ণ সবথেকে বেশি বলে মনে হয়